আমার কাছে যে জিনিসটা রয়েছে আমার কাছে একটি ঘড়ি রয়েছে তার ইতিবাচক অভিজ্ঞতা বলতে আমি কিছু দিন আগে অনলাইনে ফ্লিপকার্টে একটা ঘড়ি অর্ডার করেছিলাম তো আমি দেখি যে যে ঘড়িটা অর্ডার করেছিলাম তো খুব কম দামের মধ্যে ছিলো ঘড়িটা তো সেই ঘড়িটা আমার আসছে তো যেদিনের পাঁচ দিনের মধ্যেই চলে আসার ডেট ছিলো তো পাঁচ দিনের মধ্যেই চলে আসছে ঘড়িটা আমি যেরকম কালার অর্ডার করেছিলাম সেরকম কালারই আসছে বা ঘঁড়িটা খুব সুন্দর কম দামের মধ্যে আমি একটা খুব সুন্দর একটা ঘঁড়ি পেয়েছি তো আমি দেখছি যে ঘড়িটা সব কিছু ঠিকঠাকই আছে আমার কাছে যেটা আমি যেরকমভাবে অর্ডার করেছিলাম বা যেটা আমি চেয়েছিলাম যেরকমভাবে সেরকমভাবেই আমার কাছে ঘড়িটা আসছে যে কালারটা চয়েস করেছিলাম দেখছি সেম সে কালারই আসছে অনেক সময় হয়ে থাকে যে সেই কালারটা আসে না কিন্তু এবারে দেখছি যে আমি যেই কালারটা অর্ডার করেছিলাম সেই কালারটাই আসছে